হ্যাঁ আমার পুরোনো জিনিস কালেক্ট করতে ভালো লাগে কিন্তু কোনো লক্ষ্য নেই আসলে কিন্তু যখন ম্যা আমাদের মানে এরিয়ায় মেলা হয় তখন ওখানে অনেকে বলে যে পুরোনো জিনিস নিয়ে ওখানে রেখে দিতে রাখলে ওর পর টাকাও পাওয়া যায় তাই এম এমনিও আমার ওগুলো মানুষের দেখাতে খুব ভালো লাগে সেই জন্য করে আমি পুরোনো জিনিস ক্যালেক্ট করি কিন্তু আমার এইসবের জন্য কোনো লক্ষ্য নেই কি আকাঙ্ক্ষা নেই তাই জন্য করে আমি ওগুলো কালেক্ট করি সব সমময় যখন পুকুরে ডুব মেরে ডুব মেরে পাথর খুঁজি পয়সা খুঁজি খুঁজে ওগুলো একটা ইয়ে বয়ামের ভিতরে করে রেখে দিই রেখে আবার যখন ওই মেলা হয় তখন ওখানে নিয়ে যায় নিয়ে মানে ওগুলো দেখালে টাকাও পাওয়া যায় ভালোই হয় খরচটা তো হয়ে যায় আবার যখন আমাদের আমাদের এখানে আমাদের বাড়ি কেও আসে তখন আমি আমার বন্ধুদের আমার বন্ধু বান্ধবীদের সবার দেখায় আবার স্কুলে ম্যামেদের নিয়ে যাই ম্যাম বলে ভালো ম্যামেদের দেখায় আবার যখন আমাদের বাড়িতে কেউ কুটুম আসে তখন তাদের দেখায় ত আমার দাদু ঠাম্মা ওদের দেখায় দাদুরা বলে আগেকার জিনিস কালেক্ট করছি তো ভালো মানে আমার দাদুরা এইসব জিনিস খুব পছন্দ করে যে পড়াশুনো করলে কি এইসব জিনিস আগেকার জিনিস নিয়ে রেখে দিলে কালেক্ট করলে দাদুরা খুব পছন্দ করে তাই আমি ওগুলো করে আমার দাদুদের ঘরেই রেখে দিই মানে বাচ্চা কাচ্চা নেই আমার আমার একটা ছোটো ভাই আছে তাই ও ফেলে দিলে যদি চুখ কোথাও হারিয়ে দেয় তা আমার দাদুর ঘরে রেখে দিই রেখে ওখানে মানে গা ধোওয়ার সময় খুঁজি রঙ ঘরমর খুললে সেখানে ত খুঁজি তারাই জন্যা আমার খুব ভালোই লাগে আমার পুরনি জিনিস কালেক্ট করতে তো এমনিই ভালো লাগে তাই আমি সব সমময় গা ধোয়ার সময় করার সময় খুঁজি আবার আবার কখনো আবার কখনও আমার আমার আমার দাদু কোথাও কিছু পেলে আমার দেয় এনে আমার ঠাম্মা কোথাও কিছু পেলে আমার এনে দেয় আমার বাবা যখন পুকুরে জাল ফেলে কোনো নতুন পুকুরে মানে ওই মানে ওসব পুরোনো জিনিস উঠলে আমার দেয় আমি নিয়ে ওগুলো সব রেখে দিই আমার খুবই ভালো লাগে আগেকার জিনিস কালেক্ট করতে তাই আমি সব সমময় ওগুলো কালেক্ট করে রেখে দিই ওই বইয়ের ভিতরে আর যখন মেলা হয় সেগুলো তো বলছি যে দেখায় ওর জন্য আলাদা করে টাকাও পাই তা ওই টাকা দিয়ে আমি আবার আমার হাত খরচ করি জামা কাপড় কিনি আমার এমনিও ওগুলো টাকা না দিলেও আমার এমনি ওই জিনিসপত্র আমার কালেক্ট করতে খুবই ভালো লাগে তাই জন্য করে আমি সব সমময় মানে যেখানেই যা পাই ওইগুলো আমি কালেক্ট করে নিয়ে নিই